পশ্চিমবঙ্গের লোকেদের সবচেয়ে সাধারণ সমস্যাগুলির কথা বলতে গেলে প্রথমেই বলা হয় যে পশ্চিমবঙ্গের মানুষদের কিন্তু জলবাহিত একটি সমস্যা দেখাই যায় জলবাহিত যেসব রোগগুলি হয়ে থাকে যেমন টাইফয়েড ডায়রিয়া জন্ডিস এ ধরনের সমস্যাগুলি কিন্তু বেশ লক্ষ্য করা যায় জানিনা কেন আমাদের পশ্চিমবঙ্গের যেসব নদী থেকে বা ড্যাম থেকে জলের সরবরাহ করা হয় সেসব জায়গাতেই হয়তো কোনও রকম কোনও সমস্যা হতে পারে এছাড়া যেসব শিশুরা হাসপাতালে জন্মগ্রহণ করেন তাদের কিন্তু জন্মগ্রহণের সাথে সাথেই কিন্তু জন্ডিস ধরা পড়ে তো এটি তো নিশ্চয়ই তার মায়ের থেকে পাওয়া একটি রোগ তারমানে তার মায়ের হয়তো জন্ডিস রয়েছে তাই বাচ্চাটি প্রাপ্ত হয়েছে সেই জন্ডিস রোগ নিয়ে এইভাবেই আরকি জলগত সমস্যা কিন্তু দেখা যায় এছাড়া ডেঙ্গু ও ম্যালেরিয়া এইসব সমস্যা তো রয়েইছে কালাজ্বর এগুলি হচ্ছে পশ্চিমবঙ্গের যে আশপাশটা বাড়ির চারদিকে কিন্তু প্রচন্ড নোংরা আবর্জনা ঝোপ জঙ্গল এবং জল জমা হয় তো সেই জল জমায়েত থেকেই বিভিন্ন ধরনের মশার সৃষ্টি হয় যা মানুষদের ডেঙ্গু ম্যালেরিয়ার মতো বিভিন্ন রোগ ডেকে আনতে সাহায্য করে